হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ সুরজ মিষ্টান্ন ভাণ্ডার হ্যাঁ আমাদের মিষ্টির তো নামডাক পুরো এলাকা জুড়েই রয়েছে বলুন হ্যাঁ আমাদের এখানে সব থেকে বিখ্যাত লাল মিষ্টি দই আছে দাম পড়বে ওই দেড়শো টাকা করে কেজি পড়বে

হ্যাঁ মিষ্টি দইয়ের লাল দই তো সব থেকে ভালো আমার এখানের সাত কেজির মতো লাগবে ওটা কবে লাগবে আচ্ছা আচ্ছা পনেরো তারিখ সাত কেজি হ্যাঁ এই দইটা সাধারণভাবে প্রথমে দুধটাকে জাল দিয়ে দিই জাল দেওয়ার পর চিনিটাকে ফুটিয়ে একটা ক্যারামেল তৈরি করি ক্যারামেলটা তৈরি করার পর ক্যারামেলটা ঠান্ডা করতে দিতে হয় ঠান্ডা করতে দিয়ে দুধটাকেও ঠান্ডা করতে দিতে হয় দুধটার সাথে ওই ঠান্ডা ক্যারামেলটা মিশিয়ে ভিজিয়ে রাখতে হয় অনেকক্ষণ তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখার পর সেটা গুলে দিতে হয় সেইটা গুলে দেওয়ার পরে সেটা অনেকক্ষণ ধরে প্রায় ছয় থেকে সাত ঘন্টা রাখার পরে ফ্রিজে রাখতে হয় তারপরে সেটা তৈরি হয় হ্যাঁ চেষ্টা করলে অবশ্যই পারবেন কেন পারবেন না না স্পেশাল বলতে স্পেশাল উপকরণ কিছুই না পুরোটাই হচ্ছে দুধ কতোটুকু জাল দিতে হবে আর দ্বিতীয়ত ক্যারামেলটার পরিমাণ কতোটা হতে হবে সেটুকুই বিষয় আর স্পেশাল জিনিস বলতে আমি আর একটা জিনিস যে ব্যবহার করি সেটা আমি এলাচ ব্যবহার করি দইয়ের মধ্যে

ছোটো এলাচ আছে না ছোটো এলাচ ব্যবহার করি আমি না আগে তো কিছু অ্যাডভান্স করলে ভালো হতো কেন না সাত কেজি দইয়ের অর্ডারের ব্যাপার যদি ক্যান্সেল হয়ে যায় কোনো সময় আমরা দইটা নিয়ে কি করবো বলুন হ্যাঁ তা এসে করতে পারেন কাল সকালে হ্যাঁ খোলা থাকবে হ্যাঁ দোকানেই আসুন দোকানে কথা হয়ে যাবে হ্যাঁ রাখুন